হ্যাঁ আমি বাইককে খুবই ভালোবাসি এবং সাথে সাথে বাইকিং করতেও খুব ভালোবাসি তাই আমি আমার বাইকের খুবই যত্ন নিয়ে থাকি আমি বাইকটিকে প্রায় প্রতিদিন ভালোভাবে ধুয়ে নিই মুছে নিই এছাড়া বাইকের কোনো রকম যন্ত্রাংশের সমস্যা রয়েছে কি না সেটাও প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে দেখি নিই যদি কোন একটা নাটও লুস থাকে বা খোলা থাকে আমি সেইক্ষত্রে সথে সাথে সেই নাটটিকে আটকে দিই বা টাইট করে দিই এমনকি আমার বাইক যদি কখনো পাংচার হয়ে যায় আমি সাথে সাথেই সেটাকে বাগিয়ে নিই নিজে থেকেই এছাড়া আমি প্রতিনিয়ত আমার বাইকের পেট্রোল কতটা রয়েছে সেটা দেখি এছাড়া বাইকের চাকাতে কতটা পরিমাণ হাওয়া রয়েছে সেটাও দেখি হ্যাঁ আমি মনে করি বাইক চালানোর মাঝে ক্লান্তিকর হতে পারে কারণ আমরা যখন একটি খুব দূরের স্থানে বাইক নিয়ে যেতে থাকি বা কোন লং ট্যুরেতে আমরা বাইকিং করে যাই সেইক্ষেত্রে বাইক চালাতে চালাতে আমাদের ক্লান্তি বোধ হতে পারে এবং পিঠের তে কিছুটা ব্যাক সাইডে কিছুটা যন্ত্রণা হতে পারে পেছনের দিকে এবং আমাদের চোখেতেও অনেকটা পরিমাণ চাপ পড়তে পারে কারণ আমরা যদি অনেকক্ষণ ধরে বাইক চালাই সেইক্ষেত্রে আমাদের চোখগুলোকে সব সময় ভালোভাবে নজরে বা লক্ষ্য রাখতে হবে রাস্তাটিকে এছাড়া আমাদের প্রতিনিয়ত বা অনেক্ষন ধরে হাত এক্সালেটারে ধরে যখন সেটা বাড়াতে থাকি সেইক্ষেত্রেও আমাদের আঙ্গুল বা হাতে যন্ত্রণা করতে শুরু করে এছাড়া দীর্ঘক্ষণ বসার ফলেও আমাদের কতকটা গা ম্যাজম্যাজানি ভাব হতে পারে আমি যখন কোনো লং রুটে বাইক নিয়ে যাই সেইক্ষেত্রে আমাকে অনুপ্রাণিত করে যে আমি সেই জায়গাটাতে পৌঁছে কি ধরনের ভালো জিনিস দেখতে পেতে পারি বা আমি সেই জায়গাটাতে পৌছতে পারলে বাইকে করে আমার কতটা পরিমাণ লাভ হবে বা আমার কি কি সুবিধা হতে পারে এইক্ষেত্তে আমি কিছু কিছু সর্তকতাও অবলম্বন করে থাকি যেমন আমি কোনো লং ট্যুরে যাবার আগে আমার বাইকের সমস্ত রকম যন্ত্রাংশ ঠিক আছে কি না সেটা দেখে নিই বাইকের চাকাগুলোতে কতটা পরিমাণ হাওয়া রয়েছে সেটাও দেখি এবং দেখে নিই যদি আমার বাইকটা রাস্তাতে কোনোমতে খারাপ হয়ে যায় সেইক্ষেত্রে আমার বাইকটিকে সারানোর জন্য আমার কাছে পর্যাপ্ত যন্ত্রাংশ আছে কি না সেটাও দেখে নিই এছাড়া আমার যদি বাইক পাংচার হয়ে যায় সেই পাংচার সারানোর জন্য আমার কাছে পর্যাপ্ত জিনিসপত্র রয়েছে কি না সেটাও আমি দেখে নিই এছাড়া আমি আমার বাইকে কতটা পরিমাণ তেল রয়েছে বা পেট্রোল রয়েছে সেটাও আমি দেখে তবেই বেড়াই এবং আমার সাথে আরো বাড়তি কিছু পেট্রোল নিয়ে নিই যদি রাস্তায় তেল শেষ হয়ে যায় সেইক্ষেত্রে আমার সেই অতিরিক্ত পেট্রোলটি যাতে কাজে লাগাতে পারি